আমাদের এখানে গণেশ পুজো হয় প্রতি বছরই হয় আসছে এবং এই গণেশ পুজোতে আমরা গরীব দরিদ্র মানুষের জন্যে আমরা কিছু বস্ত্র বিতরণ করি এবং তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি যারা যে মানুষগুলো খেতে পায় না বা ঠান্ডা এই মানে ঠান্ডার সময়ে তাদের গায়ে দেবার কিছু থাকে না যে কোনো কম্বল শাড়ি বিভিন্ন কিছু দিয়ে আমরা তাদেরকে সাহায্য করি এবং এই কাজটা প্রথম উদ্যোগ নিয়েছিলাম আমি উদ্যোগ নিয়েছে এবং সবাইকে বলেছিলাম ক্লাবের সবাইকে বলেছিলাম এবং সবাই প্রথমে রাজি হয় নি তারপর সবাইকে বুঝিয়ে সই করে আমি তাদেরকে রাজি করাই এবং বেশিরভাগ টাকাটাই আমি দিই মানে ফিফটি পারসেন্ট মতো টাকা আমি তাদেরকে দিই এবং আর বাকি ফিফটি পারসেন্ট হা মানে হাফ টাকা ক্লাবের সবাই মিলে টাকা দেয় দিয়ে তাদেরকে সাহায্য করি আমরা এবং এই কাজ কাজটা করে আমি নিজেকে কাজটা করে আমার ভালো লাগে এবং নিজেকে গর্বিত মনে করি আমি